হ্যালো দাদা এটা দাদা বৌদির দোকান থেকে কি বলছিলেন তা আমি খাবার অর্ডার দিয়েছিলাম খাবারটা আমার বাড়িতে এসে এসেছে কিন্তু আমি ফ্রিশফ্রাই আর বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম কিন্তু ফিশফ্রাইটা খুবই ভালো ছিল কিন্তু বিরিয়ানিটা মুখে দিতে পারিনি এত নুনে পোড়া ছিল আমি এক্সট্রা যে বলেছিলাম দেওয়ার জন্য একশো টাকা লাগবে বলেছিল মাংস আর রাইস দেবে বলেছিল কিন্তু মাংসটা দিয়েছে রাইসটা তো দেয়ইনি একটুও তার মধ্যে এত্ত নুনে পোড়া এত নুনে পোড়া মুখে আমি দিতেই পারিনি আপনারা একটু মনে রাখবেন যে ঠিক করে করার জন্য কেননা পরের বারে নেক্সটে আপনার দোকানে অর্ডার দেব কি না সেটাও আমায় ভাবতে হবে তার জন্য আপনাকে ঠিক করে আপনি দেখে টেখে আপনি বিক্রি করবেন না হলে কিন্তু আপনার দোকানের নাম নষ্ট হয়ে যাবে আচ্ছা হ্যালো রাখছি আমি